আমার লেখা অনেকেই পছন্দ করে হ্যাঁ অনেকে আছে যারা পছন্দ করে নি যারা সমালোচক কিন্তু অনেকেই আছেন যারা আমার লেখাকে পছন্দ করেন যেমন আমার অনেক ছাত্র অনেক ছাত্রী শিক্ষকেরা আমার লেখাকে পছন্দ করেছেন অনেকে আমাকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন এইভাবে লিখে যাওয়ার জন্য কারণ আমার লেখার মধ্যে না কি একটা আলাদা অনুভূতি আছে যে লেখাটা পড়ে মনের ভাব বোঝা যায় বা একজন মানুষ লেখার পড়ে তার অন্তরে প্রবেশ করতে পারে আমার অনেক শিক্ষক বা অনেক ছাত্র ছাত্রী বা আমার পাশের পাড়া প্রতিবেশী অনেকেই আমার লেখা পড়ে আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন যাতে আমি এইভাবে আরও লেখা চালিয়ে যেতে পারি